আজকাল সবচেয়ে ব্যবহৃত অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ আমাদের স্মার্টফোন অনেকটা আমাদের কাছে গোটা পৃথিবীকে একটা হাতের মুঠোয় নেওয়ার মতো সমান আমাদের স্মার্টফোন অনেকটা আদিমযুগে আগুনের আবিষ্কারের মতো যেমন আগুনের আবিষ্কার মানুষকে সবার আগে সব ধ্বংস করে দিয়েছিলো কিন্তু আগুনই মানুষকে উন্নত হতে শিখিয়েছিলো মানুষকে আপডেট ও আপগ্রেড হতে শিখিয়েছিলো স্মার্টফোনও বর্তমান যুগে তাই আমাদের স্মার্টফোন আছে বলেই আমাদের জীবনযাত্রা তো অনেকটা সহজ হয়ে উঠেছে যদি আমাদের কাছে ফোন না থাকে তাহলে আমরাও অনেকটা বর্তমান সময়ে আমাদের কিছু করার থাকবে না কারণ বর্তমান সময়ে ফোন অমাদেরকে নিয়ন্ত্রণ করে আমরা ফোনকে নিয়ন্ত্রণ করি না এখন যদি আমি স্মার্টফোনের সুবিধা অসুবিধে নিয়ে কিছু কথা বলতে যাই সবার আগে সুবিধা নিয়েই কথা বলি আমাদের স্মার্টফোনে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ হলো ফেসবুক বর্তমানে ফেসবুক কম বেশি সকল মানুষেই ব্যবহার করে থাকে ফেসবুকের মাধ্যমে সে সব সময় কী করছি কী না করছি সেই ইনফরমেশেন ফেসবুকে পোস্ট করতে থাকে সেটি গোটা বিশ্ব দেখতে পাই এবারি যদি কেউ সমস্যার মধ্যে পড়ে ধরুন বর্তমানে কারোর চিকিৎসার প্রয়োজন সে হয়তো বাইরে থাকে তাকে হয়তো আমরা চিনি না সবাইকেই যে আমরা চিনবো তার কোনো কথা নেই তাকে হয়তো আমরা চিনি না সেই মানুষকেও আমরা চিকিৎসার মাধ্যমে আমরা তার সাহায্য করতে পারি তার এই আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে যদি আমরা যদি সেটা দেখতে পাই অথবা ইন্সটাও কাইন্ড অফ সেম ইন্সটাতেও তাই ইন্সটাতেও মানুষ সে সারা দিন কী করছে কী না করছে সব কিছু শেয়ার করে থাকে বর্তমানে রিল একটি বিষয় খুব এখন হাইপে চলছে সেই রিল হচ্ছে তো রিলেরও অনেক ক্লাসিফিকেশান্স রয়েছে খারাপটাই আমি পরে বলবো সবার আগে ভালোর কথা বলি রিল্সের মধ্যেও অনেক শিক্ষণীয় রিল্স রয়েছে ধরুন যারা ভবিষ্যতে যারা হচ্ছে আগে দাঁড়িয়েছে নিজের পায়ে বা জীবনটাকে ভালো করে দেখেছেন তারা মানুষকে মোটিভেট করার একটা কাজ করে থাকেন থ্রু ফেসবুক রিল্স অ্যান্ড ইন্সটা রিল তার সঙ্গে শিক্ষণীয় রিল্সও রয়েছে অনেকে তার মাধ্যমে নাচ শেখায় ছোটো ছোটো নাচের ভিডিও গানের ভিডিও বর্তমানে এই রিল্সের মাধ্যমে মানুষ কিছু পয়সাও রোজগারও করছে সেটি মানুষের কাছে একটি বিশাল বড়ো একটি অপারচুনিটি তারপর আমি যদি বলি ইউটিউব ইউটিউব যে কোনো প্রকারই মানুষের যে প্রতিভাকে একটি স্থান দেয় ধরুন আমার আমি খুব সুন্দর কথা বলতে পারি আমি আমার হচ্ছে গল্প পড়ার একটি ভালোবাসা রয়েছে গল্পের বই পড়ার তো আমি আমার মধ্যে কিছু ক্যালিবারিটি রয়েছে আমি তার মাধ্যমে একটি অডিও স্টোরির চ্যানেল আমি খুলে ফেলতে পারি বা আমি আমি সিনেমা বানাতে পারি আমার সে ভিশান রয়েছে আমার যেটি শক্তি রয়েছে তার মাধ্যমে আমি আমার একটা সিনেমা বানিয়ে শর্ট ফিল্ম হোক বা ভিডিও হোক বা মিউসিক ভিডিও হোক সেটি আমি শেয়ার করতে পারি ফেসবুকে সরি ইউটিউবের মধ্যে তার সঙ্গে এখন বর্তমানে আমাদের পড়াশোনাটাও ইউটিউবের জন্য অনেকটা মানুষের কাছে খুব সহজলভ্য হয়ে উঠেছে কারণ অনেকেই তার ইউটিউবে মাধ্যমে মানুষকে ফ্রি ক্লাস দিয়ে থাকে সে ক্লাসগুলো মানুষ করে থাকে বা অনেকে রান্না বানায় অনেকে রান্নার কাজ করে অনেকে আঁকা শেখায় অনেকে নাচ শেখায় অনেকে গান শেখায় সমস্ত কিছু আবার ইউটিউবের মধ্যে পেয়ে যাবো তারপর আমাদের অনলাইন ব্যাংকিং ফোন আমাদের ব্যাংকিংটাকেও অনেকটা সুবিধা দিয়ে ফেলেছে আমরা অনলাইনের মাধ্যমে আমরা ব্যাংকিংয়ে কাজকর্মগুলো করে থাকি আমাদের কাউকে কোনো টাকা দিতে হলে আমরা যদি ব্যাংকে সেই টাকা থাকে আর আমাদের সেই ফোনের নির্দিষ্ট অ্যাপের সঙ্গে আমাদের যদি লিংক থাকে তাহলে আমরা সেই টাকা প্রোভাইড করতে পারি বা সঙ্গে সঙ্গে সেই উক্ত টাকা দিয়ে আমরা কোনো জিনিস বা পারচেস করতে পারি এগুলি গেলো সুবিধা অসুবিধে অসুবিধে ব্যাপারটি হচ্ছে যে আমাদের ফোনে ফোন আমাদেরকে কোথাও না কোথাও গ্রাস করে নিচ্ছে ধরুন এই শুরুতে আমি রিল্সের কথা বলছিলাম এই রিল্সের মধ্যেও অনেক এরকম রিল্স থাকে যেগুলো আমাদের সময় নষ্ট করে যেগুলো অশ্লীল সেই রিল্সগুলি কিন্তু আমাদের অনেকটা সময় সব সময় নষ্ট করে দিচ্ছে সেই সময়গুলি আমাদের কিন্তু সে সময়গুলি আমরা যদি অন্য কোনো কাজে ব্যবহার করি তাহলে সেটি আমাদের জন্য কিন্তু ভালো হবে সেটি আমরা করছি না এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমরা ফেসবুকেও এই মানে অনেকে প্রতারণার মুখে পড়ে হয়তো আমি ফেসবুকের কারোর সাথে কথা বলছি সেখানে আর একটা ফেক অ্যাকাউন্ট খোলা যায় সেখানে কাউকে আমি ব্যক্তিগত যে ইনফরমেশান ব্যক্তিগত তথ্য সেগুলো আমি নিয়ে নিচ্ছি সে তথ্যগুলি নিয়ে আমি সেই তথ্যগুলি বাইরে আমি বিক্রি করে দিচ্ছি সেইভাবেও আমরা অনেক কিছু আমরা করে ফেলতে পারি আমরা মানুষের অনেক ক্ষতি হতে পারে সেম অ্যাস ইনস্টাগ্রামেও তাই হয় সেম অ্যাস ইউটিউব ইউটিউবে অনেক এখন এটা হয় ফেক কন্টেন্ট লোকে বানায় যে কন্টেন্টের বাস্তবের সঙ্গে কোনো মিল নেই সে কন্টেট মানুষে করে দেখাচ্ছে যে এরকম করলে এরকম একটা রেজাল্ট আসবে মানুষজন সেই ফেসবুকে কন্টেন্টগুলোর ওপর বা ইউটিউবে কন্টেন্টগুলোর ওপর বিশ্বাস করে সে কাজকর্মগুলো করছে বাট সেটা তারা পারছে না সেখানে মানুষরা অনেক সময় মানুষের ক্ষতিও হচ্ছে মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে মানুষের মানসিকও মানুষ মানুষের উপরে মানুষ ভেঙে পড়ছে সে জিনিগুলো কিন্তু সবাই ফেপ না আমরা সবাই কোনো না কোনো সময় আমরা এটা ফেস করেছি তাই যে কোনো জিনিসের একটি ভালোও রয়েছে খারাপও রয়েছে আমাদের খারাপটাকে কাটিয়ে ভালোটাকে গ্রহণ করতে হবে